হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ প্রদীপ আছে ও অনেক রকমেরই আছে হ্যাঁ ছোট সাইজ মাঝারি বড় সবরকমেরই আছে কেমন নেবেন হ্যাঁ স্টিলেরও আছে স্টিলেরগুলো খুব ছোটগুলো খুব ছোটগুলো দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা

কাঁসারগুলো তো আরও দামি হবে এগুলোও যেমন দামে যেমন সাইজের নেবেন চল্লিশ টাকা আশি টাকা চৌদ্দ টাকা সব পিতলেরও আছে ওই কম বেশি ওরকম দামেরই হবে আর কি পিতলেরগুলো খুব ছোটগুলো হয়ত তিরিশ চল্লিশ টাকার মধ্যে হবে

হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে

হুম সবরকমের দেখাব সবরকমই দেখাতে পারব ওই নেবেন দেখে নেবেন এখন নতুন তেমন একটা নেই ওগুলোই আছে ওগুলোর মধ্যেই দেখাব আসবে আসছে সপ্তাহে আসবে কোনগুলো পিতলের ওইটা বললাম ছোট বড় মিলিয়ে কোনওটা তিরিশ কোনওটা চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে মানে যেমন সাইজ অনুপাতে সবকিছু আছে দেখো আমরা যেমন দামে কিনি সেরকম দামে তো বিক্রি করব আমরা কি আর বেশি লাভ রেখে বিক্রি করছি বলো না